হ্যাঁ খুবই ভালো কিন্তু কীসের দোকান করবে হ্যাঁ ওই মার্কেটটা খুবই ভালো মার্কেট এবং বড় মার্কেট ওখানে খুব লোকজনের যাতায়াত আছে জামাকাপড়ের দোকান করলে খুবই ভালো হবে দেখো ওখানে লেডিসরা বেশি দাঁড়ায় ঠিক আছে লেডিসের যাতায়াতটা বেশি আছে লেডিসটা করলেই ভালো হয় সব রকম করলে সব রকমই চলবে কোনো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ সব রকম করলে কোনো অসুবিধা নেই কারণ বাচ্চাদেরও রাখা যেতে পারে বড়দেরও রাখা যেতে পারে ছেলেদের লেডিসটা কিন্তু ওখানে ভালো বিক্রি হয় আমি আশেপাশে খবর নিয়েছি তো এ মাসের স্যালারি এখনও দেয়নি বোনাস সহ দেবে পুজোর তা এখনও দেয়নি তো আমাকে আচ্ছা ঠিক আছে আপনি কথা বলবেন হ্যাঁ ওই বোনাসের জন্য তো আটকে রেখেছে স্যালারিটা একসাথে দ্ বলল দিয়ে দেবে আচ্ছা হ্যাপি মানে ওর সাথে কথা বলুন হ্যাঁ হ্যাঁ সবাই ভালো আছে আপনার সব বাড়িতে সবাই ভালো আছে তো পুজোর কেনাকাটা করেছেন ও তো পুজো তো এসে গেলো আর কবে করবেন আচ্ছা ঠিক আছে